হ্যাঁ আমি ডিজি টেলিকম থেকে কথা বলছিলাম আপনি এখানে ইনকোয়ারি করেছিলেন তাই জন্যে আমি ফোন করলাম আচ্ছা বেশ হ্যাঁ এখানে আমাদের সবরকমই আমরা ফোন অ্যাভেইলেবল রাখি কম দাম থেকে বেশি দাম আর আপনার নোকিয়া ওয়ানপ্লাস ভিভো ওপো স্যামসং সব রকমের ফোনই আপনি পেয়ে যাবেন আপনি কোনো ফোন কি চুজ করেছেন আচ্ছা আপনার একটু বাজেটটা বললে আমার ভালো হয় তাহলে সেই বাজেটের মধ্যে আপনাকে একটা ফোন আমি সাজেস্ট করতে পারি হ্যাঁ ইএমআই অপশান আমাদের অ্যাভেইলেবল আছে আপনার কি কোনো ফোন এক্সচেঞ্জ হবে আগের কোনো ফোন ওকে ঠিক আছে আপনার মানে কিছু এরকম দরকার আছে মানে আপনার কত জিবি র্যাম হবে বা কিছু সেই হিসাবে আমি আপনাকে থার্টি কের মধ্যে ওয়ান আপনি কি ওয়ানপ্লাসের নিতে চান আবার ঠিক আছে ম্যাম আমার এখানে আমি আপনাকে সাজেস্ট করতে পারি ওয়ানপ্লাস টেন আরটা ঠিক আছে এবার টেন আরটার আপনার প্রাইস এখনের যেটা আমাদের সমস্ত ডিসকাউন্ট করে পরছে সেটা হচ্ছে আপনার বাজেট থেকে একটু বেশি হবে থার্টি সেভেন থাউজেন্ডের মধ্যে এটা পরে যাবে আপনার ঠিক আছে হ্যাঁ সেটা নিয়ে আমার কোনো অসুবিধা ওকে ম্যাম আমি বুঝতে পারছি আমি আপনাকে টেন আরটা সাজেস্ট করবো আর টেন আরটায় আপনি না সমস্ত রকম পাবেন এটার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এবং ইন্টারনাল স্টোরেজ ব্যাটারি ব্যাকআপ আপনি সবই ভালো পাবেন ঠিক আছে কিন্তু আমি সমস্ত ডিসকাউন্ট করেই আপনাকে থার্টি সেভেনটা বললাম কিন্তু আপনার বেশি প্রবলেম হবে না কারণ কি আপনার ওল্ড ফোনটা যেটা আছে সেটা আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে দেবো ম্যাম প্লাস আমরা ইএমআই অপশানও রেখেছি আপনি সেটা নিয়েও দেখতে পারেন অ্যাকচুয়েলি ম্যাম এবার আমাদের এখানে আপনার বাজাজ ফাইন্যান্স এবং আপনি যে কোনো ক্রেডিট কার্ড যেটা হয় আপনার ঠিক আছে যেমন অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড এইচ ডি এফ সির ক্রেডিট কার্ড এখন এইচ ডি এফ সির ক্রেডিট কার্ডে ম্যাম খুব ভালো অফার চলছে আপনি যদি চান আমি আপনাকে এইচ ডি এফ সির ক্রেডিট কার্ড নিয়ে বলতে পারি আপনার কাছে কি আছে অ্যাভেইলেবল দেখুন বাজাজ ফাইন্যান্সে আপনার ইন্টারেস্টটা একটু বেশি লাগছে যেটা আপনার এইচ ডি এফ তে লাগছে না এইচ ডি এফ সিটা আপনি হ্যাঁ আমি সেটাই অ্যাকচুয়েলি বলছিলাম এইচ ডি এফ সির ই এম আইটা আপনি নো কস্ট এইচ ডি এফ আইতে যেতে পারেন যদি আপনার বাজেট একটু টাইট থাকে দেড় দু বছর ম্যাম এখানে আপনার আপনার জাস্ট আ সেকেন্ড টোয়েন্টি ফাইভ মান্থসের একটা ইএমআই অপশান আছে আমি কি সেটা বলবো আপনাকে ঠিক আছে আপনার টোয়েন্টি ফাইভ মান্থসের যে ইএমআই অপশনটা আছে সেটাতে আপনার ইন্টারেস্ট একটু লাগছে ম্যাম তবে আপনি একবার শুনে নিন আপনার পার মান্থে পনেরোশো সামথিং কিছু লাগছে এটা নো কস্ট ই এম আইতে যাবে ম্যাম এবং আপনার আপনাকে একবার আমার শপে ভিজিট করতে হবে আমরা অনলাইন আমরা আপনি অনলাইনেও অর্ডার করতে পারেন আমাদের শপ থেকে এবং আমরা ফ্রি শিপিংয়েরও ডেলিভারি করি কিন্তু জাস্ট প্রি কস্ট না ম্যাম অ্যাম সরি এটা হবে না কারণ কি আপনি তো ফোন এক্সচেঞ্জ করবেন না সেইটাও আমাদেরকে দেখতে হবে সেই ফোনটা কেমন আছে আর আমরা সেটার থেকে কত টাকা আপনাকে হ্যাঁ আপনাকে শপে ভিজিট করতে হবে তা নাহলে আমরা সেইভাবে বিল আপনার রেডি করবো আমরা মেইন প্রাইস থেকে কতটা আপনার ওল্ড ফোন থেকে মাইনাস করবো সেই হিসাবে আপনি এক সেটা আপনার ফোন কন্ডিশন হ্যাঁ ম্যাম আপনি আট হাজার টাকা ওয়ানপ্লাস ফোনে খুব কম দেখাচ্ছে আই গেস বাট আমি একবার আপনার ফোনটা কোন কন্ডিশনে আছে বা কিরকম আছে সেটা আমাকে একবার দেখতে হবে তারপর আমি আপনাকে বলতে পারবো আপনি ক্যুইক একবার একবার আসুন আমাদের শপে কোনো অসুবিধা হবে না একদম একদম ওকে ওকে ম্যাম থ্যাঙ্ক ইউ